হ্যাঁ আমার এলাকার দশম শ্রেণির পর শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা পছন্দ কেননা

এ এবং যেটা রাকতে চায় না যেটা ভালো লাগে না সেটা রাখে না যেটা পড়তে তার ভালো লাগে এবং যেটার প্রতি তার আগ্রহ থাকে এ তারা সেই সাবজেক্টটাই রাখে সেই কারণে এ দশম শ্রেণির পর আমার এলাকার শিক্ষার্থীরা তারা আরও পড়তে পছন্দ করে এ কেননা তারা তখন তো নিজেদের ইচ্ছা মতন অন সাবজেক্ট চুস করে এবং তাদের যেটা ভালো লাগে সেটাই পড়ে এই এই কারণের জন্য তারা তারা আরও দশম শ্রেণির পর পর তারা তারা আরও শিক্ষাগত ও পছন্দ করে এ এ পছন্দ করে এবং তারা আরও পড়ে এগিয়ে যেতে পারে এ তারা ও মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক দেয় অ্যায় এবং তারপর আরও কলেজে এ উঠে তারা পড়াশুনো চালিয়ে যায় অ্যায় আমাদের এলাকার শিক্ষার্থীরা কিন্তু সবাই দশম শ্রের পর হলেও পর হলেও উচ্চ মাধ্যমিক সবাই দেয়